হ্যালো নমস্কার স্যার আমি তো আমার ব্যবসা রয়েছে চালের ব্যবসা রয়েছে তা আমি প্রতি বছর তো জি এস টি দিই কিন্তু আমার যেটা হচ্ছে ইনপুট ট্যাক্স আমি ফেরত পাই না ওটা ফেরত পেতে গেলে আমাকে কী কী করতে হবে কী কী ডকুমেন্টস দিতে হবে আর কীভাবে আমি ফেরত পেতে পারি তার জন্য আমাকে এ মানে কী কী ডকুমেন্টস দিতে হবে এটা যদি আপনি দয়া করে একটু জানান তাহলে খুব ভালো হয় কারণ আমি প্রতি বছরই তো জি এস টি দিয়ে থাকি কিন্তু এই বছরে আমি ইনপুট ট্যাক্স এখনও ফেরত পাইনি তা যদি আপনি দয়া করে বলেন আমার ইনপুট ট্যাক্সের জন্য কী কী ডকুমেন্টস লাগবে আর কীভাবে পাবো সেটা একটু জানিয়ে দেন যদি খুবই ভালো হয় কারণ এই বছরে শেষ হয়ে গেছে এখন আমি তো পাইনি ইনপুট ট্যাক্স তো এখনও পেলাম না তাহলে তার জন্যে আমাকে কী কী করতে হবে কারণ আমি জি এস টি দিলাম কিন্তু আমার টাকাটা আমি পেলাম না দেখুন দয়া করে যদি এটা একটু দেখে দেন খুব ভালো হয়